পশ্চিমবঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য ও রীতিনীতিগুলি যেমন জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী এমন একটা রীতি যে প্রত্যেকটা জামাই তার শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মা মানে সকালবেলা পুজো দিয়ে নিয়ে এসে এবং প্রচুর রকমে রান্না বান্না করে এবং মিষ্টান্ন থেকে মানে সমস্ত কিছু আয়োজন করে এবং সবথেকে এটার মেন মানে হলো সেটা হচ্ছে ফোঁটা মানে প্রথমেই আগে জামাইকে নিয়ে আসে আসনে বসিয়ে তারপর তার কপালে চন্দনের ফোঁটা দিয়ে এ রীতি পালন করা হয় এবং তার সাথে সাথে খাবার দাবার আনন্দ সব রকমই থাকে আর তারপরে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ এমন একটা দিন যে বছরের আমাদের প্রথম দিন শুরুতে সেই শুরুতে কি আমরা বাঙালিরা আমরা যারা বাংলার মানুষ তারা আমরা কি করি পয়লা বৈশাখের দিন খুব সেই দিনটাতে খুব মজা করি কারণ আমাদের যে দাদা দাদিরা আছে তারা ছোটর থেকেই শুনে আসছি যে বছরের প্রথম দিন আনন্দ করে এবং আনন্দ ফূর্তি করে সবাই মিলে খাওয়াদাওয়া করে দিনটাকে যদি কাটানো যায় তাহলে বছরের প্রত্যেকটা দিন মুহূর্ত সেইরকমভাবেই কাটবে সেক্ষেত্রে আমরা প্রচুর রকমের রান্নাবান্না করে খাওয়াদাওয়া করি আনন্দ করি এবং সেই দিনকে যদি কোনও দোকান থাকে কারোর যদি কোনও দোকান থাকে সেখানে পয়লা বৈশাখ উপলক্ষে সেই দোকানে পুজো দেওয়া হয় এবং সেই মিষ্টিমুখ করানো হয় আমরা প্রচুর মানে ওই দিনটাকে প্রচুর একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা মনে করি এবং জগন্নাথের রথযাত্রা আমাদের এখানে তো রথ টানা হয় সেইখানে তো রথযাত্রার তিনটে চূড়ো করে তিন ভাই দু ভাই এক বোন যে রথযাত্রার যে আমাদের যে প্রাকৃতিক হিসাবে ঐতিহ্য হিসাবে মানা হয় পুজো করিয়ে এবং রথযাত্রার রাস্তাতে বেরোনো দড়ি দিয়ে সেই রথকে টেনে নিয়ে যাওয়া এইসব ঐতিহ্য আমাদের অনেকদিন ধরেই অনেক বছর ধরেই হয়ে আসছে সেক্ষেত্রে আমরা এরকমটা সবাই মিলে আনন্দ উপভোগ করি এবং সবাই মিলে বেরোই রাস্তাতে এবং সেই রথযাত্রার উপভোগ আমরা সবাই মিলে গ্রহণ করি